আমাদের এখানে ধান চাষ হয় কিন্তু বছরে একবার ফলন হয় বর্ষার সময় ধান লাগানো হয় আর ওই জল না হলে ধান হ লাগানো হয় না কারণ আমাদের এখানে পাথর এলাকা ধান জল না হলে ধান হয় না সেই জন্যে আমাদের এখানে ধানে যেমন লাভ আছে সেরকম ভেলা বাগানে ভেলা বা কাজুবাদামেও ভালো লাভ আছে সেই জন্য কাজুবাদাম গাছ আমরা লাগিয়ে থাকি এবং সেই কাজুবাদাম গাছ লাগাতে যত দিন না ফলন ধরে ততদিন আমাদের লস কাজুবাদাম গাছ লাগালে একবার যদি ফলন ধরে তাহলে সেই ফলন আমাদের অনেক লাভ দেয় অনেক দামে বিক্রি হয় এবং সেই ফলনও বেশি হয় সেই জন্যে আমরা কাজুবাদাম গাছ লাগিয়ে থাকি কাজুবাদাম গাছ লাগালে অনেক দামে যেমন বিক্রি হয় তেমন অনেক ফলনও হয় বছরে দুবার ফল হয় গাছে সেই গাছ আমরা যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ আমরা কাটি না সে গাছ আমাদের ফলন দিতেই থাকে সেই জন্য আমাদের বাদাম গাছে বেশি লাভ হয়